হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসেছিলেন এসেছিলেন মনে পড়েছে বলুন হ্যাঁ করিয়েছিলেন থ্যাংক ইউ ম্যাম আচ্ছা আচ্ছা তাহলে আপনার যদি মানে ভালো লেগে থাকে তাহলে পরের বার আবার আসবেন মানে অন্যদেরও বলবেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন নতুন কিছু অফার আছে বলতে এখন নানান ধরনের অফার উঠেছে আপনি যেরকম প্রাইসের মধ্যে নেবেন হেয়ার হেয়ার স্পা এই মানে ছশো টাকা থেকে শুরু নতুন কোনো কালারের কিছু বলতে ব্রাউন কালার যেটা চলছে ওটা আপনি আড়াইশো তিনশোর মধ্যে ওটা আড়াইশো তিনশোর মধ্যে পাবেন

ও মানে হ্যাঁ ওগুলো আসবে আপনার ওই ষোলোশো সাতেরোশোর মধ্যে চলে আসবে হ্যাঁ স্পা ধরে দেখুন আপনার যেদিন ভালো হবে সেদিন আসবেন হ্যাঁ সানডে সানডে দিনটা বাদে প্রতিদিন খোলা থাকে টাইমটা আপনি সাড়ে দশটা এগারোটা থেকে আসতে পারেন ওই টাইমটা ফাঁকা থাকে আচ্ছা আসবেন থ্যাংক ইউ ম্যাম আসবেন আপনি অন্যদেরও বলবেন ঠিক আছে ঠিক আছে রাখছি ম্যাম